এখানে বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠন আছে যারা বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে যেমন ফুটবল ক্রিকেট দাবা প্রভৃতি প্রগতি নামক সংস্থা লোক গ্রাউন্ডে বিরাট ফুটবল ম্যাচের আয়োজন করে যাতে ফাইনালের দিন কলকাতার বড় বড় নামী ক্লাবের থেকে নামী নামী খেলোয়াড় এসে পুরস্কার বিতরণ করে স্থানীয় বার্নপুর ইউনাইটেড ক্লাব বিইউসি তাদের বিইউসি স্টেডিয়ামে ইস্কো চ্যালেঞ্জ ট্রফি ফুটবল অনুষ্ঠিত করা স্থানীয় বার্নপুরের পুরাণ হাটে নগরবিকাশ ক্লাবের মাধ্যমে একটি বড় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে অনেক প্রতিযোগী অংশগ্রহণ করে খেলাধুলার পর প্রাইজ বিতরণ করে একটি ভালো খেলা অনুষ্ঠিত করা হয়